নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয় তা নিশ্চিন্ত করার জন্য আপনি কী ব্যবস্থা নিচ্ছেন নবজাতক শিশুদের জন্যে আমি এটাই বলতে চাইছি শিশুদেরকে যত পরিষ্কার পরিছন্নভাবে রাখা হবে শিশুরা ততটা সুস্থ থাকবে তাদেরকে প্রত্যেকদিন স্নান ট্রান করিয়ে পরিষ্কার পরিছন্নভাবে রাকলে তারা যথেষ্ট ভালো থাকবে যতটা পারবো নিজের কাছ থেকে বাচ্চাদেরকে ততটা ভালো রাখার চেষ্টা করবো অসুস্থ না হয় সেই কারণে সেটার জন্য আমরা দেখবো যে সে বাচ্চা কোনোভাবে অসুস্থ যাতে না হয় প্রত্যেকদিন স্নান করিয়ে তাকে পরিষ্কার পরিছন্ন করে রাখাটাই আমাদের উচিত